হ্যালো হ্যাঁ বলছিলাম এটা কি রেস্তোরাঁ হ্যাঁ বলছিলাম কিছু খাবার অর্ডার করার জন্য কল করলাম আপনাকে হ্যাঁ আপনি একটু লিস্ট করে নিন আমি কিছু খাবার অর্ডার করতে চাই তোমার হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সাথে হচ্ছে ফ্রিস ফ্রাই আর কিছু ডেসার্টের মেনলি কিছু থাকে তাহলে একটুখানি বলুন পেস্ট্রি বা এরম কিছু থাকলেও হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এগুলো আমাকে একটু পার্সেল করে পাঠিয়ে দিন দিতে পারবেন তাহলে কখন পাঠাতে পারবেন ঘন্টাখানেক সন্ধে সাতটা আচ্ছা আচ্ছা তাহলে সাড়ে আটটার মধ্যে পাঠিয়ে দিন ঠিক আছে তাই তাই আচ্ছা তাহলে একটুখানি দেখবেন যাতে খাবারগুলো একটু ঠিকঠাক থাকে মানে একটু যেন গরম থাকে

ঠিক আছে মানে আপনি সাড়ে আটটার মধ্যে খাবারটা পাঠিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা বলছিলাম কিছু কি ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট আছে তাহলে বাহ আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে মানে খাবারগুলো এখন নিজের প্ল্যান বলেছেনও এই ওগুলো হলো এই রাইস চিলি চিকেন সব এক প্লেট করে তারপরে ডেসার্ট যদি থাকে তাহলে একটা পাঠিয়ে দেবেন ফ্রিশ ফ্রাই দেবেন দুটো মানে এগুলোই ঠিক আছে তাহলে আমি সাড়ে আটাতে খাবারটা পেয়ে যাবো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ